হ্যাঁ আমি আপনার কাছে ভালো জুতোর কোয়ালিটি আছে কি না ওই জন্য জানার জন্য আমি একটু বেড়াতে যাব তো ওই যে ভালো কোয়ালিটির জুতো থাকলে আমি নিয়ে বাইরে যেতাম তাহলে কি আমি আসবো দোকানে দেখতে তা একটু কম টম নেবেন তো না কি যেহেতু সবসময় নিই যেহেতু ঠিক আছে তাহলে আমি আমি তাহলে যে কোনো একটা সময় করে যাই আপনার দোকান খোলা সবসময় পাব কি আচ্ছা তাহলে আমি সকালে যে কোনো মানে বারোটার আগে যে কোনো একটা সময়ে যেতে হবে না হলে বিকাল চারটের পরে যেতে হবে ঠিক আছে তাহলে আমি একটু ভালো দেখে ভালো কোয়ালিটির দেবেন কিন্তু ঠিক আছে